আমার বর্তমানে আমরা এক ভাই এবং এক বোন আমি যেরকম পড়াশুনা করতে ভালোবাসি না আমার বোন পড়াশুনা করতে খুবই ভালোবাসে আমি বেশি কথা বলতে ভালোবাসি না ও খুবই কথা বলতে ভালোবাসে আমি আঁকতে ভালোবাসি ও আঁকতে ভালোবাসে না এছাড়াও আমাদের মধ্যে অনেক রকম মতের মিল আছে সেই রকমই অনেক রকম মতের অমিলও আছে এইটুকুই আমি বলতে পারি